হ্যাঁ আমার রান্নাতে গোপন উপকরণ হল আমি যখন রান্না করি নিরামিষের ক্ষেত্রে পাঁচফোড়ন দিই পাঁচফোড়ন দিয়ে রান্না করলে আমার মনে হয় নিরামিষ রান্নার ক্ষেত্রে স্বাদ বেড়ে যাচ্ছে আর যখন আমিষ করি গোটা গরম মশলা ফোড়ন দিই তাতে আমিষ এবং নিরামিষ উবয়ের ক্ষেত্রেই মনে হয় অনেক স্বাদটা বেড়ে যাচ্ছে আমি এটাই রান্নায় সাধারণত ব্যবহার করে থাকি